কি আঁকতে হবে সেটার সিদ্ধান্ত আমি গুগল থেকে নিই বিভিন্ন সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার থেকে নিই কারুর আঁকা পছন্দ হলে সেটা আঁকার চেষ্টা করি আমি প্রায় সবরকমেরই ছবি আঁকতে পছন্দ করি ওয়াটার কালার পেন্সিল শেডিং অয়েল পেন্টিং অ্যাক্রেলিক কালার ইটিসি তার মধ্যে সব থেকে বেশি যেটা ভালো লাগে সেটা হল পেন্সিল শেডিং ও তারপর পেন্সিল শেডিংয়ের পর আছে অয়েল অয়েল পেন্টিং ওয়াটার কালার পেন্সিল শেডিং আমার পোট্রেট করতে খুব ভালো লাগে অথবা কোনো স্টিল লাইফ তাছাড়া জলরঙও করতে আমার খুব ভালো লাগে